আমার এলাকায় বিভিন্ন ধর্মীয় উৎসব পালিত হয় এবং সবথেকে বড় ধর্মীয় উৎসব হলো দুর্গা পুজো দুর্গা পুজো আসার আনন্দটাই থাকে শতাধিক মহালয়ার দিন থেকে আনন্দের পরিমাণ আরও একটু একটু করে বাড়তে থাকে মহালয়ার ঠিক একদিন পর থেকে শুরু হয় চণ্ডীপাঠ এরপর চলতে থাকে ষষ্ঠী ষষ্ঠী আসাতে তাতে মাকে চণ্ডীপাঠ করার পর তাকে বেল বরণে নিয়ে আসা হয় এবং সপ্তমীর দিন মাকে সকালবেলায় স্নান করানো হয় অষ্টমীতে মায়ের সকালবেলায় অঞ্জলি হয় এবং সন্ধি পুজো হয় তারপর নবমীর দিন মহা আয়োজনে মায়ের আরতি হয় এবং দশমীর দিন মায়ের বিদায়বেলা অর্থাৎ দশমীর দিন মাকে বিসর্জন দেওয়া হয় এরপর এরপর এছাড়াও অনেক পুজো এখানে হয় যেমন ধরুন কালী পুজো কালী পুজোর দিনও মাকে খুব ভালোভাবে সাজানো হয় মহা ধূমধাম করে কালী পুজো করা হয় বাজি ফাটানো হয় ঢাক ঢোল বাজানো হয় এছাড়াও আমার এলাকায় নববর্ষ খুব ভালোভাবে পালন করা হয় নববর্ষের দিন আমার এলাকাকে বিভিন্ন রকম আলো ফুল দিয়ে সাজানো হয় সবাই একসাথে আনন্দে মেতে ওঠে সবাই ঘুরতে বেরোয় সবাই মজা করে এছাড়াও ভাইফোঁটা নিয়েও আমার এলাকায় খুব বেশি পরিমাণ উৎসব পালিত হয় কারণ ভাইফোঁটা আসার কয়েকদিন আগে থেকে ভাইকে ফোঁটা দেওয়ার একটা আনন্দ থাকে এবং ভাইফোঁটার দিন সকাল সকাল উঠে স্নান করে নতুন জামাকাপড় পরে ভাইকে ফোঁটা দেওয়ার মজাটাই আলাদা তাছাড়াও আমাদের এখানে লক্ষ্মী পুজো হয় মহা ধূমধাম করে লক্ষ্মী পুজোর দিন মাকে বাড়িতে নিয়ে আসা ব্রাহ্মণ ঠাকুর নিয়ে এসে মহা জোগাড় করে সবকিছু আরতি করে মায়ের পুজো করা হয় এছাড়াও হয় সরস্বতী পুজো সরস্বতী পুজো মানে আমাদের এখানে বিশাল বড়ভাবে পালন করা হয় কারণ সরস্বতী পুজোর দিন সমস্ত ছাত্রছাত্রীরা এখানে অঞ্জলি দেয় এবং তাদের মধ্যে একটা বিভিন্ন উৎসাহ থাকে এছাড়াও হোলি হোলি খুব ভালোভাবে পালন করা হয় হোলির দিন আমরা সবাই ছোট বড় সবাই একসাথে আনন্দ করি একে অন্যকে রঙ মাখাই বড়দেরকে পা ছুঁয়ে তাদের আশীর্বাদ নিই এছাড়াও আমার এখানে গাজন চড়ক পূজা সবই হয় গাজনের দিন মহাদেবের পুজো হয় চড়ক পুজোতে আমার এখানে চড়ক হয় এছাড়াও আছে রথযাত্রা রথযাত্রার কথা না বললেই হয় না রথযাত্রা হয় জগন্নাথ সুভদ্রা আর বলরামকে নিয়ে জগন্নাথ এক সাইডে থাকে সুভদ্রা মাঝখানে থাকে বলরাম আর এক সাইডে থাকে নিয়ে রথ নিয়ে বেরোনো হয় আর রথযাত্রার আগের কয়েকদিন থেকে রথ সাজানো নিয়ে উৎসাহ থাকে এবং সকালবেলায় যেদিন রথের দিন রথ টানার যে মজা সেটা আলাদাইভাবে পালিত হয় আমার এখানে